হ্যাঁ আমি ভ্রমণের সময় পরিবহনের সবচেয়ে সাধারণ জিনিসটি ব্যবহার করি ট্রেন ট্রেনে করে সব মানুষই ঘুরতে যায় ঘুরতে যেতে ভালো লাগে ট্রেনে করেই বিভিন্ন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া যায় বড়ো বড়ো দূরে দূরে জায়গায় ট্রেনে করেই যেতে হয় তো আমিও ট্রেনে করেই ঘুরতে ভালোবাসি কোথাও ঘুরতে গেলে ট্রেনে যাওয়ার স্মৃতি আমার কাছে অনেকই রয়েছে যেমন আমি রিসেন্ট গেছিলাম পাহাড়ি এলাকা নর্থ সিকিম একটা বরফে ঢাকা জায়গা চারদিকে পাহাড় ধান ক্ষেত সব মাঝখান থেকে যখন ট্রেনটি যায় দুপাশে দেখতে খুবই ভালো লাগে সব সময় আমি ট্রেনে ভ্রমণ করার সময় আমি জানলার সিটটাই নিই বাইরের জিনিস বাইরের দৃশ্য দেখতে দেখতে যাবো বলে ট্রেনে ভ্রমণ করার মজাই আলাদা ইয়েক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে গেলে বিভিন্ন যত দূরে যেতে হয় ট্রেনে করেই যেতে হয়

ট্রেনেই আমি বেশি ভ্রমণ করেছি আজ পর্যন্ত আমি দিল্লিতে গেছি ট্রেনে করে এক রাত্রি থেকে রাত্রিবেলা থেকে দিল্লি যাওয়ার আমার অভিজ্ঞতা খুবই সুন্দর ছিল এক দারুণ এক রোমাঞ্চকর বলতে পারেন সারা রাত্রি থেকে বাইরের পরিবেশ দেখতে দেখতে অন্ধকার চারদিকে বড়ো বড়ো পাহাড় ধান ক্ষেত পুরো সুনসান রাস্তা দেখতে দেখতেই পৌঁছে যাওয়া ভোরবেলা দিল্লি দারুণ অভিজ্ঞতা ছিল সেরকমই বন্ধু বান্ধবদের সাথে নর্থ সিকিম ঘুরতে যাওয়ার সময় সারা রাত্রি ট্রেনে হইচই আনন্দ করতে করতে ট্রেনের কামরায় উপরে শুয়ে গল্প করতে করতে বন্ধুদের সাথে জানলা দিয়ে বাইরের পাহাড় ধান ক্ষেত সব দেখতে দেখতে যাওয়ার অভিজ্ঞতা আমার কাছে খুবই ভালো ছিল